ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে ছবি আঁকা ধরনের মধ্যে আমার বিভিন্ন ধরনের লেটেট লেট কেস যেগুলো হয় সেগুলো আঁকতে ভালো লাগে এছাড়াও রঙ তুলি দিয়ে ছবি আঁকতে আরও বেশী ভালো লাগে ছবি আঁকার সময় আমি অনেকটা সময় তাতেই অপচয় করে দিই যেটা আমার অন্যতম পছন্দের একটি কাজ আমি কোনো কোনো সময় অফলাইন থেকে অর্থাৎ বিভিন্ন ছবির বই দেখেও ছবি আঁকি আবার কোনো কোনো সময় অনলাইন থেকে ছবি ডাউনলোড করে ফোনে সেটিকে দেখে দেখেও আঁকি অনলাইন থেকে ডাউনলোড করা ছবি আঁকতে আমার বেশী ভালো লাগে ছবি আঁকার পেছনে অনেকটা সময় অপচয় করাই যায় ছবি আঁক আঁকার কথা বললে সাধারণত লেট কেস দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ছবি তৈরি করতে আমার ভালো লাগে আমি আগামীকালই লেট কেস দিয়ে একটি সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুর এঁকেছিলাম যেটা আঁকতে আমার প্রায় একঘন্টা সময় লেগেছে এবং সেই ছবিটি আমার মনের মতো ভাবে আমি সুন্দর করে আঁকতে সক্ষম হয়েছি